পাশে জামাইবাবুরা রয়েছে ওনারা হাঁস মুরগি ছাগল গরু সব পোষে এমনি করে এমনি ইনকামও বি হয় ভালো তারপর আমরাও পুষি আমাদেরও ভালো ইনকাম হয় অনেক কিছু লাভই হয় আমাদের হাঁস মুরগি আছে হাঁস মুরগির ঘর আলাদা গরুর ঘর আলাদা ছাগলের ঘর আলাদা ভেড়ার ঘর আলাদা এ সবের ঘর আলাদা আলাদা আছে অনেক আমার দাদারা রয়েছে আমার দাদাদেরও কম বেশি আছে গরু ছাগল পাশে খালা মা রা রয়েছে ওই তাদেরও ছাগল গরু ভেড়া হাঁস মুরগি সব রয়েছে ওরাও বিক্রি করে অনেক লাভ হয় দি সময় বিক্রি করে অনেক টাকা অনেক টাকা দাম হয় হাজার টাকা দু হাজার টাকা দেড় হাজার টাকা করে দাম হয় হলে ওতে অনেক উন্নতি হয় ওই জন্যই করে ওরা বিক্রি আমার খালা মা রা বিক্রিও করে করে তারপরে একটুকুু নয় কোথাও গেলে ওই টাকাটা অনেক দরকার লাগলো লেগেও অনেক অনেক রকম হ করলো করে লোক কুটুম আসলে এরম হাঁস মুরগিও জবাই হয় আমরা লোকে কুটুমবাড়ি গেলে কুটুমবাড়িও জবাই করে তাদের তো টাকা থাকে না কারোর টাকা থাকে কারোর টাকা থাকে না ওই জন্য করে কেউ গরিব কেউ বড়লোক ওই জন্য করে হাঁস মুরগি ভালো পায় পালন তো করা হয় আমাদের আছে আমাদের অনেক টাকা করে বিক্রি হয় সময় মানুষ আসলে আমাদের বাড়ির মানুষ কুটুম আসলে আমরাও রান্না করি করে মানুষদের খাওয়াই আমার দাদাদের বাড়ি গেলে আমার দাদারাও হাঁ আমার দাদারাও হাঁস মুরগি বিক্রি করে করে অনেক টাকা হয় ইনকামও বি বিশাল হয় ধরতে গেলে